যে কোনো পাঁচটা তারিখের কথা হচ্ছে যেমন ছয় চার দুহাজার দুই ষোলো ছয় দুহাজার চার নয় দুই দুহাজার ছয় পনেরো নয় দুহাজার আট বাইশ এগারো দুহাজার দশ